স্থানীয় কিছু দাতব্য সংস্থা ও সম্প্রদায় সংগঠনের কি কি পশ্চিম মেদনীপুর জেলায় অবদান রাখে স্থানীয় কিছু দাতব্য সংস্থা বলতে যেমন শিশু যত্নকেন্দ্র আমাদের এখানে নারাজলটা পেরিয়ে নারাজল যে একটা হয়েছে নতুন সেখানে শিশুদের বাচ্চাদেরকে রেখে সেখানে খেলাধূলা যত্ন বা অনাথ শিশুদের রাখা হয় বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম আমাদের মেদনীপুর লালগোলাতে ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে যেখানে যেখানে যাদের কোনো ছেলেপুলে নেই বা যাদের ছেলেপুলে যাদের ছেলেরা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে সেখানে তারা বি সেখানে তাদেরকে রেখে সে তাদের সেই বৃদ্ধ লোকগুলোকে রেখে সেখানে যত্নআত্তি করা হয় সেখানে নানারকম তাদেরকে সুবিধা দেওয়া হয় তার থেকেও বড়ো কথা হচ্ছে আমাদের এখানে অনেক কিছু মিশন মিশন বলতে যেগুলোকে বলা হচ্ছে শিশুদের সংরক্ষণকেন্দ্র যে আমাদের ছোটোদের হোম যেটাকে শিশু চিলড্রেন হোম বলছি যেটাকে সেইখেনে সেইরকম জায়গা আছে আমাদের এখানে কামারপুকুরে সেখানে নানারকমভাবে শিশুদেরকে রেখে তাদেরকে সুন্দরভাবে সব পরিচালনা করা হয় তাদেরকে খাওয়াদাওয়া জামাকাপড় থেকে সমস্ত রকমের খেয়াল রাখা তাদের স্বাস্থ্যের খেয়াল রাখা হয় তারপরে হিজলি কলেজ কেডি কলেজ হিজলি কলেজ কেডি কলেজ এইগুলো জেনারেল কমার্স অ্যান্ড জেনারেল কলেজ আমাদের মেদনীপুরে মোহনপুর মোহনপুর হিজলি কলেজ কেডি কলেজ এইগুলো খুব খুব আগেকার কলেজ এইগুলোর খুব নাম সুনাম আছে এখানে সব ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশুনা করে খুব গাইডে খুব অনেক কিছু অনেক পড়াশুনো করে অনেক ওপরে গেছে এখানের ছাত্রছাত্রীরা